আমার যে প্রাত্যহিক কাজ সেই কাজের বাইরে আমার যেটা একটা শখ হল যে আমার এলাকার যে সমস্ত দরিদ্র শ্রেণির মানুষ বাচ্চা যারা পড়াশোনা করছে তাদেরকে পড়াশোনায় একটু সাহায্য করা তাদেরকে স্কুলমুখী করা এইটা আর বাড়িতে একটু গাছগাছালি লাগানো এইসব